আমি রুচিতম রেস্টুরেন্টে একটি খাবার অর্ডার করেছিলাম কিন্তু সেটা আমার ক্যান্সেল হয়ে গেছে কিন্তু আমি আমার এখনো রিফান্ড পেমেন্ট পাইনি তো সেটা কবে কখন কীভাবে রিফান্ড পেমেন্টটা পেতাম সেটা যদি একটু বলতেন তো ভালো হত খুব